পশ্চিমবঙ্গের সংস্কৃতির মূল উপাদান হল শিল্প এবং কারুশিল্প যা সবচেয়ে বেশি গর্ববোধ করা হয় কারণ পশ্চিমবঙ্গের নিজস্ব সংস্কৃতি আছে তার নিজেস্ব সংস্কৃতির মাধ্যমে সে নাচ গান এই সমস্ত আবৃতি এই সমস্ত সংস্কৃতি যা পশ্চিমবঙ্গে আছে তা অন্য কোনও জেলায় নেই পশ্চিমবঙ্গে এই সংস্কৃতির মাধ্যমে আমি গর্ববোধ করি কারণ এই সংস্কৃতি আমাকে আমার পশ্চিমবঙ্গর প্রতি আরও নতুন করে ভালোবাসার কারণ হয়ে দাঁড়ায় আর এই উপাদানগুলি হল পো সংস্কৃতির